হ্যালো কে বসাক বাবু বলছেন আরে আপনাকে আমি ফোন করেছিলাম আপনি কি যে করছেন কে জানে আপনার এক্সপেরিয়েন্স আছে এইসব এক্সপেরিয়েন্সর সার্টিফিকেট টারটিফিকেট দেখালেন তাই আমি ভাবলাম আপনি খুব কাজের মানুষ কিন্তু আপনি যা করছেন এতে তো আমাদের কোম্পানিতে আমার আর মুখ দেখাবার জায়গা থাকছে না তারপরে ঠিক মতো ঠিক মতো ফিডব্যাক দিতে পারছেন না অর্ডার ধরে আনতে পারছেন না ঠিক মতো করতে পারছেন না তাহলে আপনাকে তো আমি রেখেছিলাম আমাদের কোম্পানির স্বার্থে মালিককে যে আপনার হয়ে এতো সুপারিশ করেছিলাম তা আমার মুখটা আর কোথায় যায় বলুন মানে কি যে করছেন কে জানে কি ব্যাপারটা কি আপনার না না আমি তো আপনার আপনার রেসাল্ট পাচ্ছি না না কিছু আপনি আপনার স্টাফদেরকে বোঝান যে আরে ভাই টার্গেট ফুলফিল করবি কমিশন আছে তারপরে আরও যদি কমে টার্গেটের বাইরে যেতে পারিস ইনসেন্টিভ আছে কিন্তু কিছুই হচ্ছে না এই প্রতিযোগিতামূলক বাজারে যদি আপনি এরকম গা ছাড়া আমার তো মনে হচ্ছে আপনি নিজে কিছু মানে দেখভাল করছেন না মানে এই কদিনে এবার অনেকদিন তো হল আপনার কিছুই তো সেরকম মানে উন্নতি দেখছি না কোম্পানি যদি না থাকে তাহলে আমি কে আর আপনি কে তাই না হ্যাঁ এক্সাটলি ওইটাই বোঝাবেন যে কোম্পানি থাকলে তোরা থাকবি তোরা যদি না ঠিক মতো চলিস তো কোম্পানি থাকবে না কোম্পানি না থাকলে তোরা থাকবি না মালিক কখনো মরে না সবসময় জানবি যে ভাই এমপ্লয়িরা যারা থাকে তারাই অসুবিধায় পড়ে আর আর সত্যি কথা বলতে কি আমার যা এক্সপেরিয়েন্স আছে আমার কিছু যাবে আসবে না এই কোম্পানি বন্ধ হয়ে যাবে আমি অন্য কোম্পানিতে চলে আসবো আপনাদেরই একটু অসুবিধা হবে একটু দেখুন তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাকে আমারও তো ওপরে কেউ আছে নাকি তাকে তো আমাকে জবাবদিহি করতে হয় ডেলি তারাও আমাকে জিজ্ঞাসা করছে ডেলি এই করছে কাহাতক আর একই কথা বলা যায় তো ঠিক আছে আপনাকে মোটামোটি আমি আর এক এক সপ্তাহ না দু সপ্তাহ সময় দিচ্ছি এর মধ্যে কিছু একটু উন্নতি দেখান অন্তত চার পাঁচটা অর্ডার ধরে আনুন নাহলে কিন্তু মুশকিল আছে আমি আর ঠ্যাকাতে পারব না দেখবেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে দরকার পড়লে দিন দরকার পড়লে দিন যদি দেখেন যে ওরা ঠিক মতো আপনার কথা শুনছে না অন্য লোক নিন কিন্তু এইটা কিন্তু পুরোপুরি আপনার ব্যাপার আপনি বুঝবেন নাহলে আমি অন্য লোক রাখতে বাধ্য হব কি আর করা যাবে তাহলে তো খুবই ভালো আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো দেখবেন হ্যাঁ ঠিক আছে গুড নাইট